দীঘা বাইকিং ভ্রমণে শুধু দীঘা বলে না আপনি যদি অনেক দূরে দূরে কোথাও যান ভ্রমণে তো আপনাকে সুস্থ থাকার সবথেকে সবথেকে যেটা বলব খাবার খাওয়ার জন্য আপনাকে সবসময় হালকা খাবার খেতে হবে হ্যাঁ খেলেও আগে আপনাকে বেশি ঝাল মশলা জিনিস সি বিচের জিনিস আপনাকে খাওয়া যাবে না কারণ বাইরে গেলেই সব সমময় হালকা খাবার খাওয়াই উচিত তেল মশলার জিনিস খাওয়া কোনো সময় উচিত না কারণ তাতে আপনার অ্যাসিডিটি হতে পারে আপনার বমি হতে পারে মাথা ধরতে পারে তো এইসব খাবার খাবেন না সব সমময় চেষ্টা করবেন যেন হালকার মধ্যে খাবার খাবেন আর অবশ্যই জল জল তো মাস্ট অবশ্যই আপনার কাছে জল রাখবেন জলটা সবসময় বেশি খাবেন কারণ জল এমন জিনিস যে আপনার সব কিছুকে আপনাকে হার মানায় আপনার অ্যাসিডিটি হলেও আপনি বেশিষকে জল খাবেন আপনার কোনো কিছুতে ব্যথা করলেও আপনি বেশি জল খাবেন তো অবশ্যই আমি বলব যে জলটা বেশি করে খাবেন আর সবসময় হালকা ফুলকা খাবার খাবেন আর অবশ্যই যখন আপনি এতো দূরে ভ্রমণে যাচ্ছেন তো একটা নাা তো যাওয়া যায় না আপনাকে হয়তো আপনি তেল ভরলেন কোনো মানে ইতে পেট্রোল পাম্পে আপনি তেল ভরলেন তখন দাঁড়ালেন আপনি খাবার খাবেন তো আপনাকে সেইখানে কোনো ধাবাতে বা হোটেলে আপনি দাঁড়ালেন তো আপনাকে থেমে থেমে যেতে হবে একটা না তো যাওয়া সম্ভব তো আপনি যদি থেমে থেমে যান তাহলে কি আপনার পিঠে ব্যথা বা কাঁধে ব্যথাও আপনার অনুভব করবে না আর আপনি যদি একটা না যান তো অবশ্যই আপনার পিঠে আপনার কাঁধে অবশ্যই ব্যথা করবে আপনি সব সমময় কোনো জায়গা দূরে গেলে আপনি অবশ্যই কেটে কেটে যাবেন ও কি আপনি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার বলছে আপনি কুড়ি কিলোমিটার গেলেন একটু দাঁড়ালেন আবার কুড়ি কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার গেলেন দাঁড়ালেন তো এরকমভাবে আপনাকে মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করে মানে একটু হাত পাাক তো জ্যাম ধরে যায় বাইকে একায়গ এক থেকে বসতে গেলে কান ধরে যাবে তো একটু দাঁড়িয়ে একটু রেস্ট করে একটু হেঁটে চেলে আবার আপনি শুরু করবেন ভ্রমণ করা তো এভাবে আপনি ভ্রমণটা করবেন